আমার রান্নাঘরে অনেক রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে তার মধ্যে কয়েকটি হল ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার চিমনি ইত্যাদি আমার এই মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে আমি আদা রসুন পেঁয়াজ এবং আরো অনেক জিনিস পেস্ট করি এবং সেইগুলো বাটাবাটি করতে আমার খুব সুবিধে হয় আগেকার দিনে এই মিক্সার গ্রাইন্ডার না থাকায় মানুষের অনেক রকম কষ্ট হয়েছে এবং তাদেরকে শিল এবং নোড়ার সাহায্যে এসব জিনিস বাটাবাটি করতে হতো এবং একটি মিক্সার এবং একটি ওভেন রয়েছে ইনডাকশন ওভেন যার মাধ্যমে আমি সহজেই অনেক কিছু রান্না করে ফেলতে পারি আগেকার দিনে এইসব এই ইনডাকশন ওভেনটি না থাকার জন্য মানুষরা উনানে রান্না করত এবং যার জন্য অনেক সময়ও লাগত আর এখন আমার রান্নাঘরে একটি চিমনিও রয়েছে সেই চিমনিটি আমাকে খুব একটি ভালো অভিজ্ঞতা দিয়েছে কারণ রান্না করার সময় যে তেলটি উড়ে যেত এবং যে উড়ে যায় উড়ে যেয়ে এবং আমার রান্নাঘরের দেওয়ালের চারিদিকে জমে যেত এবং দেওয়ালটি দেখতেও খারাপ লাগত ওই চিমনিটির মাধ্যমে সেই তেলগুলি এখন ওই চিমনির মাধ্যমে টানা হয়ে চলে যায় এবং যার জন্য আমার রান্নাঘরের দেওয়ালেও কোনোরকম দাগ হয় না এবং রান্নাঘরের দেওয়ালটিও খুব ভালো আছে এবং আমার রান্নাঘরে ফ্রিজও রয়েছে যার মাধ্যমে আমার জল সক শাক সবজি এগুলি পরিষ্কার থাকে পরিষ্কার ও ভালো থাকে আর কোনো রান্না করা খাবার এই গরমে যদি আমি ফ্রিজে রেখে দিই এবং সেটি নষ্ট হয় না খুব ভালো থাকে